আমি ভিডিও গেম সম্পর্কে অনেকটাই সচেতন কারণ এই যে যেই ধরনের ভিডিও গেম যেমন ফ্রি ফায়ার পাবজি এই সমস্ত গেমগুলো শুধু মানসিক নয় শারীরিকভাবেও সবাইকে বিধ্বস্ত করে এ সমস্ত গেম খেলার ফলে যেমন মানসিকভাবে সবাইকে বিধ্বস্ত করে তেমনি শারীরিকভাবেও অনেক ক্ষয় ক্ষতি হয় তাই এই সমস্ত গেমগুলো থেকে আমি বিরত থাকার চেষ্টা করি এই সমস্ত গেম শরীর শারীরিক মানসিক উভয়ই নষ্ট করে উভয়কে নষ্ট করে আমি খেলেছি এমন কতগুলো ভিডিও গেম হল লুডো ক্যারাম ইত্যাদি এগুলো আমার পছন্দ কারণ এই গেমগুলো খেলে মানুসিক শারীরিক দুটোভাবেই আনন্দিত থাকা যায় এবং এগুলো মনকে অনেকটাই পরিবর্তন করে এবং স্বাচ্ছন্দ্যবোধ রাখে